ডায়বেটিস একটি অনিরাময় যোগ্য রোগ এই রোগ প্রথমে বয়স্কদের হতো বর্তমানে এই রোগ ছোটো এবং শিশুদের মধ্যেও দেখা যায় সেগুলি হচ্ছে টাইপ থ্রি টাইপ টু টাইপের ডায়বেটিসও দেখা যাচ্ছে আজকাল এর মূলত প্রধান কারণ হচ্ছে প্যাকেটজাত খাবার অতিরিক্ত মিষ্টির দেওয়া খাবার খাওয়া অনিয়ন্ত্রিত জীবনযাপন করা সেগুলো প্রধানত ভীষণভাবে দায়ী ডায়বেটিসের প্রধান শিকার সাধারণত একটু বেশি বয়স্ক লোকেরা যারা প্রচুর পরিমাণে চিনি খায় তাদের জন্য ডায়বেটিস একটি বলা যায় ক্রনিকে পরিণত হয়ে হয়েছে ডায়বেটিস নিয়ন্ত্রণের কিছু কৌশল হলো প্রথমে তো ডাক্তারের পরামর্শ নিতে হবে ইনসুলিন নিতে হবে এছাড়া ঘরোয়াভাবে যদি কিছু প্রতিকার বলা যায় সেটা হচ্ছে মাটির নিচেকার খাবার যেমন আলু কচু সবজিগুলো না খাওয়া একটু নিয়ন্ত্রিত চলা ফেরা করা যাতে ডায়বেটিস বৃদ্ধি না পায় এছাড়া নিয়মিত ডায়বেটিসের ওষুধ খেতে এ খেতে থাকতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বা যে ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ কিন্তু আমাদের নিতে হবে এইভাবেই কিন্তু ডায়বেটিস প্রতিকার করা সম্ভব